শিল্প জীবন খুবই গুরুত্বপূর্ণ এটা সমাজের উপরে কি বড়ো অঙ্কের সাফল্যমন্ডিত করে তোলে শিল্প হলো একটা উন্নতির রাস্তা ধরুন যে রাজ্যে বা যে জেলায় শিল্প উন্নতি হয়েছে সে রাজ্য বা সেই জেলাটি সম্পূর্ণরূপে সমগ্রভাবে উন্নতির উর্ধ্বে উঠেছে কারণ এই শিল্প অনেক জীবিকার সন্ধান দেয় তার সঙ্গে এই শিল্প আমদানি বা রপ্তানির মাধ্যমে অনেক মূল্য যোগান দেয় একাধিক কারণে ধরুন একটা শিল্প গড়ে ওঠার সঙ্গে